যে কোনো দেশের রাজনীতিবিদদের প্রধান উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ করা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন গোষ্ঠীর যে সমস্ত রাজনীতিবিদ আছে তারা জনকল্যাণকে উপ জনকল্যাণের দিকটাকে উপেক্ষা করে তারা নিজেদের মধ্যেই দাঙ্গা দ্বন্দ্বে মেতে উঠেছে এবং তার ফলে দেখা যাচ্ছে সাধারণ যে জনগণ তাদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে উন্নয়নের নামে বর্তমানে যে তোলাবাজি করা হচ্ছে সেটা কিন্তু জনগণের কল্যাণের বিপক্ষে আমার মনে হয় যে মানুষ বা জনগণ বা কোনো রাজনীতিবিদ তারা যে দলেই থাকুক না কেন তারা একত্রে যদি কাজ করে এবং সকলে এক সকলে একসাথে কাজ করে যদি মানুষে জন মানুষের কল্যাণের দিকটির দিকে আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে এবং জনকল্যাণে তারা নিজেদেরকে নিয়োজিত করে তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক অবস্থা সেটা উন্নতি হবে